হ্যাঁ বলো হ্যাঁ আপনি ভালো আছেন ভালো তো চলে না এখন দিন দিন যে তেলের দাম বেড়ে গিয়েছে ভালো চলে বলুন হ্যাঁ হ্যাঁ বাড়াও দশ টাকার জায়গায় কুড়ি টাকা কুড়ি টাকার জায়গায় পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ করুন হ্যাঁ হ্যাঁ আমাদের কি আর সংসার চলবে আমিও বলবো বলবো করে ভাবছিলাম হ্যাঁ বাড়া হুম হুম হ্যাঁ করুন হ্যাঁ হ্যাঁ বাড়াতে তো হবে আমাদের তো সংসার ধর্ম আছে সে তো ঠিক তেলের দাম যেরকমই বেড়েছে ওরকম টিকিটের দামও বাড়াতে হবে না বাড়ালে কি আমাদের কি সংসার চলবে হ্যাঁ হ্যাঁ রাখুন